আমি সবথেকে ভালো কাজ আমার জীবনে যেটা করেছি সেটা যদি বলতে বলা হয় আমার এই কিছুদিন আগের অভিজ্ঞতা আমি যদি শেয়ার করি তাহলে সেক্ষেত্রে আমার এক বন্ধু রাস্তায় অসুস্থ হয়ে যায় আমাদের এই পশ্চিমবাংলার এতবেশি তাপমাত্রার জন্য সেখানে মেয়েটি যথেষ্ট পরিমাণে অসুস্থ হয়ে যায় যেখানে ও রাস্তায় চলতে পারার ক্ষমতা সে হারিয়ে ফেলে এবং অজ্ঞানের মতো হয়ে গেছিলো তখন আমি ওকে বাড়ি নিয়ে এসেছিলাম এবং ওর যত্ন করেছিলাম তো সেই কাজের জন্য আমি যেমন নিজে খুব খুশি এবং এইকাজ মনে হয় যে আমার যদি বাইরের কোনো মানুষ এরকম রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমি বলবো যে সবাইকে এগিয়ে আসা উচিৎ এবং তাদের হেল্প করা উচিৎ এটাই এবং আমি মনে করি যে আমি এই কাজের জন্য নিজেকে গর্ব নিজেকে গর্বিত মনে করার জন্য আমরা নিজেরা প্রত্যেকে প্রচুর কাজ করি যেটাকে যেটাতে যেটার ওপর ভিত্তি করে আমার মনে হয় যে সবাই নিজেদেরকে গর্বিত বলে মনে করে কিন্তু আমার মনে পড়ছে এই মুহূর্তে আমি লাস্ট যে মেয়েটিকে বাঁচিয়েছিলাম সাহায্য করেছিলাম সেই কাজটার জন্য আমি নিজের প্রতি নিজে খুব গর্বিত বোধ করি